প্রযুক্তির কারণে আমার বিনোদন অনেকেই বদলে দিয়েছে যেমন আমরা আগে ভিডিও দেখতাম গান শুনতাম টিভিতে সব মানে আর কি হয়তো যতক্ষণ দেখলাম সবাই ফ্যামিলি সবাই মিলে দেখলাম ঘুমোনোর সময় আর দেখতে পারতাম না মানে টিভিটা তো এক জায়গায় রাখা থাকতো ওটা তো আর হাতে হাতে থাকতো না গান শুনতাম বা বই দেখতাম কোনো ফিল্ম টিম তো সেগুলা টেলিফিল্ম দেখতে বেশি ভালোবাসতাম তো সেগুলো দেখতে হতো আমাদেরকে বসে বসেই দেখতে হতো কেন টি ভি টেলিভিশনটা এক জায়গায় রাখা হতো আর এখন প্রযুক্তির কারণে যে আমরা স্মার্টফোন ব্যবহার করছি যখনই মাঝে মধ্যে মন খারাপ করে মনে হয় কাউরির সঙ্গে ঝগড়া হলো কি মনটা খারাপ হলো তখন একটু ভালো ভালো গান শুনে নিই যেই পুরোনো লতা মঙ্গেশকর মোহাম্মদ রফি তারপরে এখন কুমার সানু আলকা ইয়াগনিক উদিত নারায়ণ এদের গানগুলো শুনে মনটা খুবই ভালো লাগে মানে মনটা ভালো হয়ে যায় আর কি তখন মনে হয় আ আ লট চলে গানটা বারবার শুনি আমার পছন্দের গান হ্যাঁ তবে আগে ছিল সেটা ঠিকই ছিলো কিন্তু এরকমভাবে শোনা হতো না আর কি মায়েরা হয়তো বকতো কি একসঙ্গে বসে গানটা দেখা ভালো নয় তো এখন মোবাইল ফোনে হাতে হাতে থাকে এবং মন টন খারাপ হলে গান শুনি কোনো ভালো ভিডিও এলে সেটা কিছু পয়সা দিয়ে কিছু টাকা মানে নেটে দিয়ে সেটা দেখা হয় আর কি মানে খুব সুন্দর আর কি সিস্টেমটা হয়েছে বিনোদন তো খুবই ভালো হয়েছে মানুষের বদলে গেছে একদম হাতে হাতে তবে এতো বিনোদনও ভালো নয় যত প্রযুক্তি মানে ব্যবহার করা হচ্ছে তত কিন্তু মানুষের হিউম্যান যেটা ক্ষমতা সেটাও বিলুপ্ত হচ্ছে তার জন্য না কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা হয়ে গেছে আগের থেকে এখন